স্কুলের পরে সন্ধ্যার টিউশন বা প্রাইভেট ক্লাস হলো এমনভাবে প্রাইভেট ক্লাস নেওয়া হয় কারণ স্কুলে কম করে একশো থেকে দেড়শো স্টুডেন্ট থাকে সেখানে প্রত্যেকটি বাচ্চাটা বাচ্চাকে বা প্রত্যেকটি স্টুডেন্টকে সম্ভব নয় যে একজন টিচার তাদের সমানভাবে প্রত্যেক এক একটি সাবজেক্টে বোঝানো যায় কারণ এক একটি ক্লাস নেওয়া হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর এর মধ্যে একশো থেকে দেড়শো স্টুডেন্টকে বোঝানো সম্ভব নয় বা প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় কারণ তার টিচারদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে যদি প্রত্যেকটা স্টুডেন্টের উত্তর দিতে থাকে তাহলে সে পরবর্তী সিলেবাসে এগিয়ে যেতে পারবে না সে এই কারণে সন্ধ্যায় বা বিকালে বা সকালে প্রাইভেট টিউশন নিয়ে তারা প্রাইভেটে সে যে মনে যে প্রশ্নগুলো থাকে সেগুলো জানার জন্য বা যে প্রশ্নগুলো তাদের অজানা স্কুল থেকে স্যারের কাছে সময়ের কারণে জিজ্ঞাসা করতে পারেনি প্রাইভেট টিউশনিতে সেই প্রশ্নগুলোর উত্তর জানা যায় খুবই সহজে এবং টিচার যেটা শিখিয়ে দিয়েছেন সেটা প্রাইভেট টিউশনিতে সেটা আরও ভালো করে শিখে আরও ভালোভাবে জানার জন্য প্রাইভেট টিউশনি বা সন্ধ্যার পর হোক কিংবা সকালে সেটা আমরা শিখতে যাই এক শিক্ষা হলো জ্ঞানের আলো